প্রথমত আমাদের রান্নাঘরে যে জিনিসপত্র পাত পাত্রগুলো বিভিন্ন যে পাত্র থাকে তো শুধু একটি একটি বা দুটি তো পাত্র থাকে না প্রচুর ধরনের আমাদের জিনিসপত্র রান্নাঘরে থাকে যেমন গ্যাস বলুন সিলিন্ডার বলে দিন গ্যাস সিলিন্ডারে আমাদের রান্নার যে আগুন সেটা যেমন সুবিধা হয় এবং গ্যাস সিলিন্ডারের ওপর যে যার মধ্যে রান্না হবে যে কড়াই কড়াইতে যেমন কড়াইতে তেলটা দিয়ে যে রান্নাটা হবে সেটা তেলটা ভাজাটা হয় সেমনি রান্নাঘরে মশলাপাতি যেমন যেগুলো রাখা হয় সেই ডিব্বা ছোটো ছোটো যে কৌটো সে তার মধ্যে যেমন মশলাপাতি থাকে সেরকম খুন্তি থাকে হাতা থাকে এগুলোতে যেমন ভাজা ভুজি হয় রান্না কো কাজ করতে সুবিধা হয় যেমন তার মধ্যে বাটি থাকে যেগুলো রান্না করার পর যে রান্নাগুলো পদগুলো সেই পাত্রের মধ্যে রাখা হয় সেটাগুলো গোল হয় এবং কিছু কিছু পাত্র বেশ আয়তক্ষেত্রর মতোন হয় তো এছাড়া যেমন তাহলে তোমার রুটি বেলুন চাকি যেমন হয় গোল রঙের সেটা রুটি বেলতে সাহায্য করে আমাদের তো এর মিক্সি থাকে তো যেখানে আমাদের মশলাপাতি বাটা বুটি করা হয় তার মধ্যে যেমন আমাদের যে থালা থাকে যে থালাতে আমরা সেই রান্না করা খাবারটি আমরা খাই গোল রঙের গোল হ গোলাকৃতি হয় থালাগুলো তো প্রচুর ধরনের আমাদের রান্নাঘরে আর যে পাত্রগুলো থাকে তো এই সব নিয়ে আমাদের রান্নাঘরটি কমপ্লিট হয়